কৃষকদের আত্মহত্যা নিয়ে আমরা কোনো শেয়ার করতে গেলে বলতে গেলে বলা যায় যে কৃষক অনেক কিছুর ক্ষেত্রে তারা অনেক লোন নিয়ে এমনকি ব্যাঙ্কের কাছ থেকে অনেক ধারযুক্ত এমনকি ঘরের অধিকাংশ দিয়েই তারা জমির সার থেকে শুরু করে জমিও পর্যন্ত তারা কেনে এমনকি তারা নিজের জমিতে চাষ করতে বাধ্য হয় এই জন্য তারা এত পরিশ্রম করার পরেও তারা যখন দেখে যে তাদের ধান চাষের যে ফলনটা হয় সেই ফলনটা থেকে কিছু কোনো লাভ না আসে অর্থাৎ তারা যখনি এটা বাজারে বিক্রি করেও কোনো দাম পায় না অর্থাৎ এই জলের দামে যখন থেকে দাম চলে আসে তখন সে খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং সে নিজে নিজে ভেঙ্গে পড়ে অর্থাৎ সে চেষ্টা করে যে হয়তো এরপরে তার জীবনে কিছুই থাকবে না এমনকি তাই সে আর নতুন করে কোনো কিছুরই ধারণ দেখতে পারবে না এমনকি ব্যাঙ্ক থেকে কোনো কিছুই কোনো ঋণই শোধ করতে পারবে না যার ফলে তারা বাড়িতে থাকা নিয়ে টানাটানি শুরু হয়ে যায় এমনি সমস্ত কিছুর এই সমস্ত কিছুর জন্য তাদের একটা বিপদ হয়ে পড়ে এবং সে নিজে চেষ্টা করে যে সে আর হয়তো এই জীবন রাখবে না এবং সে নিজে আত্মহত্যা করার চেষ্টা করে এবং এইসব ঘটনাকে আমরা এড়াতে পারি যে তারা যেহেতু সবে ক্ষতিগ্রস্থ হয়েছে সেই কৃষককে একটি আশ্বাস দেয় যে তারা আর একবার চেষ্টা করলে হয়তো সে এই জিনিসটাকে সফলভাবে করতে পারবে এমনকি সরকারের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে তাদের একটা কোনো একটা ব্যবস্থা করে কোনো বিমা চালু করেছেন যে তারা লোন নেওয়ার পরেও তাদেরকে যদি কোনো ঘাটতি হয়ে যায় সেই ঘাটতিকে যেন তাদেরকে আরো অন্য রকমভাবে শোধ করতে না হয় এবং তারা যাদের বেশি একটু ওরম হয়ে যাবে তাদের জন্য বেশি সার দেওয়া যাতে তারা পরিপূর্ণভাবে সেই জিনিসটায় ইয়েটাকে শোধ করে দিতে পারে